হ্যাঁ আমি এরকম একটি ছবি এঁকেছিলাম একদিন আমার খুব খারাপ মন ছিল তখন আমি কি করবো ভেবে না পেয়ে আমি কিছু রঙ ও তুলি নিয়ে বসে বসে ছবি আঁকছিলাম কি আঁকবো সেটা ভেবে না পেয়ে তখন আমি কাগজের মধ্যে তুলি দিয়ে কিছু আঁচড়াতে থাকি যাই হোক করে আমি একটা ছবি আঁকি কিন্তু সেই ছবিটা আমার ভালো লাগে না রেখে দি কিন্তু পরবর্তীকালে সেই ছবিটা যখন আমি বিক্রির জন্য সবাইকে দেখাচ্ছিলাম তখন তারা দেখে চমকে গিয়েছিলেন কারণ ছবিটির তাৎপর্য খুবই গভীর ছিল এই ছবিটির তাৎপর্য ছিল যে একটা নিঃসঙ্গ শিশু কীভাবে তার বাবা মায়ের ঝগড়ার থেকে নিজেকে দূর করতে পারছে না এবং তার জীবনে প্রভাব পড়ছে এইভাবেই একটা শিশু তার সারা জীবনটা শেষ করে চলেছে একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার ফলে পরিবারে শিশুর যে প্রভাব পড়ে সেটাই আমি এঁকেছিলাম তারপর থেকে আমি এই ছবিটি খুবই গুরুত্ব দিই অনেকে অনেক দাম দিয়ে এই ছবিটি কিনে নেওয়ার জন্য আমাকে বলেছিলো কিন্তু আমি এই ছবিটি কাউকে বিক্রি করি নি কারণ এইটার আমি সঠিক অর্থ তখন বুঝে গিয়েছিলাম তারপর থেকে এই ছবিটি ভালো করে কাঠ দিয়ে বাঁধাই করে আমার বাড়িতেই ভালোভাবে রেখেছি